আমরা রেস্তোরাঁ থেকে নানান ধরনের খাবার খাই তবে এই চাইনিজ খাবার খুব বেশি খাই ভারতীয় খাবারও খুব খাই এবং আমরা ভারতীয় খাবারের তালিকায় সবসময় ভাত সবজি ডাল মাংস ইত্যাদিকে রাখি আর চাউমিন খাবারের তালিকায় আমরা চাউমিন চাইনিজ খাবারের তালিকায় আমরা চাউমিন ইত্যাদিকে রাখি এবং আমার প্রিয় খাবার হল চাউমিন বিরিয়ানি এবং কষা মাংস আমি আমাদের প্রিয়তম রেস্তোরাঁ থেকে রুচিতম থেকে আমরা খাবার নিয়ে আসি এই খাবার আমরা রেস্তোরাঁতে অর্ডার দিলেও আমাদেরকে দিয়ে যায় আবার গেলেও খুব তাড়াতাড়ি করে দেয় তবে যখন প্রচুর পরিমাণে খাবারের দরকার হয় বা আমাদের প্রয়োজনের বেশি একটু লোকজন বেশি হলেই আমরা অর্ডার দিয়ে রেস্তোরাঁ থেকে খাবার আনি আমরা পূর্ব মেদিনীপুরের খেজুরি গ্রামে থাকি খেজুরি গ্রামে যদি অর্ডার দিই আমাদের বাস স্ট্যান্ড থেকে একটু যেতে হয় সেখানে বলে দিই যে আমাদের খেজুরির মৌটুসির ঘরে জিনিসটা দিয়ে যাবে এবং জিনিসটা যেমন টাটকা হয় ও গরম হয় সঙ্গে সঙ্গে তারা তৈরি করে ঠিক টাইম বলে দিলে সেই টাইমের মধ্যে পৌঁছে দেয় এবং খাবারও খুব ভালো দেয়